বাগান তৈরি করার জন্য সাধারণত আমি কোদাল কাস্তে সার জলের ড্রাম ইত্যাদি ব্যবহার করে থাকি কোদাল ব্যবহার করা হয় আমি যেখানে গাছটা লাগাবো সেখানে মাটিটাকে পরিষ্কার করার জন্য প্রথমত সেই কাজটাই প্রধান সেই কাজটা না করলে গাছটি আমি লাগাতে পারব না তারপর ব্যবহার করা হয় কাস্তে কাস্তে আশেপাশের যে ঘাসগুলো থাকে নোংরাগুলো থাকে সেগুলো পরিষ্কার করতে কাজে লাগে সেগুলো না পরিষ্কার করলে সেই নোংরাগুলির জন্য গাছটির পরে ক্ষরি ক্ষতি হতে পারে তারপর আমি ব্যবহার করি জৈব সার যেটি গাছটিকে সহজে বেড়ে উঠতে সাহায্য করবে গাছটির মধ্যে পুষ্টি প্রদান করবে তাছাড়া আমি জলের ড্রাম ব্যবহার করে থাকি জলের পাইপ ব্যবহার করে থাকি গাছটিতে জল প্রদান করার জন্য